সুস্থ প্রাণী লক্ষণের জন্য আমি একজনার পরামর্শ নিয়েছিলাম

তার ঘরে অনেকই জীবজন্তু রাখেন তার ঘরে জীবজন্তু বলতে কুকুর পাখি আরও কিছু কিছু ছোটো প্রজাতির প্রাণী আছে যেগুলি

সুস্থ রাখেন তিনি

তাদের কোনো অসুবিধা তিনি হতে দেন না প্রাণীদের সুস্থ রাখার লক্ষণ হল সুস্থ থাকার লক্ষণ হল প্রাণীরা ঠিকঠাক চলাফেরা করা ঠিকঠাক খাবারদাবার খাওয়া ঠিকঠাক জল পান করা ভালো করে থাকা এগুলোই প্রাণীদের ঠিক করে লক্ষণ আছে সুস্থ থাকার পাখির ঠিক করেও উড়তে পারা ঠিক করে গা ঝাপটানো ঠিক করে খাবারদাবার খাওয়া ঠিক করে হাঁটাচলা করা সবকিছুই দেখতে হয় এগুলি পশুপাখির সুস্থ সবল দিক এগুলি পশুপাখির না থাকলে যখন পশুপাখি বমি করে হাঁটাচলা ঠিকঠাক করতে পারে না পাখিরা ঠিকঠাক উড়তে পারে না তখনই তাদের শরীরে কোনো রোগ বিধির সৃষ্টি হয়েছে বলে জানা থাকে